আমি অযোধ্যা পাহাড় পিকনিকে যেতে চাই তারিখ পাঁচ ছয় দুহাজার তেইশ রাত্রি নটার সময় তাই আমি একটি রিক্সা বা অটো বুক করতে চাই কি বাস বুক করতে চাই যাতে আ কোন কিছু অসুবিধা ছাড়াই আমাকে যেন সেই গন্তব্যে পৌঁছে দেয় এবং কোন কিছু সমস্যা ছাড়াই